প্রকৃতি থেকে আমরা যেটা পাই তাকে প্রাকৃতিক সম্পদ বলে জলের অপর নাম জীবন পশ্চিম বর্ধমানে দামোদর নদী থাকার জন্য আমাদের কৃষি কাজের পর্যাপ্ত পরিমাণ জল আমরা সেখান থেকে পেয়ে যাই কারখানাতেও জলের ব্যবহার করা হয় আমাদের পশ্চিম বর্ধমানে জলের দামোদর নদী মাইথন ড্যাম পাঞ্চেৎ ড্যাম এগুলো থেকে আমরা চাষবাস করার জন্য জল সংরক্ষণ করে রাখি এখন স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে এ এখন বেশিরভাগ মানুষেই এই শ্বাসকষ্ট হচ্ছে পৌরসভার সামনে পরিবেশগুলি প্রতিদিন পরিষ্কার করা হয় আর একটু দূরের পরিবেশগুলি একদিন পর পর পরিষ্কার করা হয় পশ্চিম বর্ধমানে খনিজের উপাদান হল পাথর আর আকরিক লোহা আর কয়লা দূষণ পরিবেশে আমাদের পশ্চিম বর্ধমানের পরিবেশ খুব দূষিত হয়ে গেছে কারণ গাড়িঘোড়া জ জাহা জল মোটর সাইকেল বাস ট্রাক এসব চলার জন্য আমাদের পরিবেশ খুব দূষিত হয়ে গেছে জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের সব জায়গায় জনবাহন সমস্যার সম্মুখীন হতে হয় জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হল গাছবিহীন পরি